আমাদের এলাকাতে একটি হাসপাতাল আছে ওই হাসপাতালে সপ্তাহে তিন দিন বাইরে থিকে একজন ডাক্তার আসে সেই ডাক্তারটি খুবই নামকরা তাই ওই তিন দিন খুবই দি লাইন হয় ওই স ওই তিন দিন রুগীর ভিড় প্রচুর হয় হসপিটালের মধ্যে ওই হাসপাতালটিতে সেই সময় আমি একদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেদিন দেখলাম যে হাসপাতালে খুব ভিড় হয়েছে প্রায় পাঁচশো জনের উপরে লাইনে আছে রুগীরা ওই সময় একজন রুগী দেখলাম যে অজ্ঞান হয়ে গেলো সেই অবস্থাতে অন্যান্য রুগীরা সাহায্য করা তো দূরের কথা তারা বললো যে না আমরা লাইনের মধ্যে আছি আমরা এই লাইন থেকে ছাড়বো না এটি হলো আমার একটি বিরাট খারাপ অভিজ্ঞতা যে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছিলো না সেই সময় আমি সবার হয়ে ওদের মধ্যে যুদ্ধ করে ওই রুগীটিকে নিয়ে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই যে ডাক্তারবাবু ইঁনি তো অসুস্থ হয়ে পড়েছেন তাই এনাকেই আগে দেখে দেন কিন্তু ওই অবস্থা দেখে আমি একটা জিনিস খুবই শিক্ষা পেলাম যে কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন মানুষ মানুষের পাশে দাঁড়ানোর জায়গায় তাকে খুবই অবহেলা করে